হ্যালো ও সোমাদি বলছেন ভালো আছি আপনি ভালো আছেন আপনার পরিবারের সবাই আমি কী বলছি আমাদের আমাদের আমাদের এইখানে যে এখন নতুন এবছর থেকে আরম্ভ হবে নতুন অনেক দিন ধরে ধরেই গাজনটা হবে বলছে আর এইখানে আমাদের গাজনের যেদিন থেকে জল ঢালা সেদিন তার আগের দিন থেকে অনুষ্ঠান হবে প্রত্যেক বছর তো আপনারা হচ্ছে ওইখানে নিজেদের হচ্ছে গ্রামেই দেখেন এবছর নাহয় আমাদেরই এইখানেই দেখবেন হ্যাঁ বলছি হচ্ছে ঘরের সবাইকে নিয়ে তাহলে আর কি চলে আসবেন হ্যাঁ হ্যাঁ দুজনে বেশ হচ্ছে হ্যাঁ দুজনে বেশ সেজেগুজে তাহলে যাওয়াও হবে আর এইখানে হচ্ছে ওই সেই কাঁটা গাড়ানো জিভ ফোঁড়া তারপরে সেই কী বলে যে দুলা দুলা না কী বেশ বলে ওগুলো যে হবে এবছরে আর আমি তো জিভ ফোঁড়াতে

এগুলোকে কী কাঁটা বলে হ্যাঁ হ্যাঁ বেগুন কাঁটা

সময় করে না তো পুজোর আগের দিনে আসতে হবে আপনাদের হ্যাঁ আর আমাদের এইখানে তো একশো ছাব্বিশ জন ভক্ত হয়েছে হ্যাঁ প্রথম বছরেই তো হয়েছে প্রথম বছরে মানে সব হচ্ছে পুজো হচ্ছে প্রথম বছর সব ছেলে ছোকরা মেয়েরা অনেক বউরাও দেখছি আছে হ্যাঁ সারারাত ধরে তো হবে হ্যাঁ তাহলে চলে আসবেন চলে আসবেন মনে করে সবাইকে নিয়ে আর আর তাহলে আমি কিন্তু আর ফোন করব না হ্যাঁ হ্যাঁ রাখুন